আমি বাড়ি থেকে নয়নপুর ভারতী ভবন যাওয়ার জন্য ওলা ক্যাব বুক করেছিলাম এবং সেই যাত্রার জন্য অগ্রিম হিসাবে আমি একশো টাকা জমা দিয়েছিলাম কিন্তু অনিবার্য কারণবশত আমার সেই যাত্রা আমি বাতিল করেছি এবং বাতিল হওয়ার কারণে আমি চাইছি যে আমার অগ্রিম দেওয়া যে অর্থ একশোটি টাকা সেটি আমার ওয়ালেটে বা আমার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হোক